পোলট্রি ব্যবসার লোকেরা সাধারণত যে চ্যালেঞ্জের সম মুখোমুখি হয় সেইগুলি হলো সেইগুলি হলো যে পোলট্রিদের বেশিরভাগ সময় কিন্তু একেক সময় সব পোলট্রিদের কিন্তু অনেক রকমের রোগ দেখা দেয় সেইগুলিই কিন্তু তাদের সব থেকে বড়ো একটা সমস্যা স চ্যালেঞ্জের সম্মুখীন তারা হয়ে থাকে এবং সেটি তারা অতিক্রম করে যে এ তারা তারা কিন্তু সু পরামর্শ করে এ সব পোলট্রিদের কিন্তু ভালোভাবে যত্ন নেয় এবং সব পোলট্রিদের ভালোভাবে দেখাশোনা করে এইভাবে তারা কিন্তু অতিক্রম করে থাকে যদি আমি দূরে থাকি তাহলে আমাদের পশু যে পশুরা রয়েছে তাদের তদারকি করার জন তদারকি করার জন্য আমার বাড়িতে যে দাদা রয়েছে আমার সে কিন্তু করে থাকে এবং আমার বাবা মাও কিন্তু সাহায্য করে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তাদেরকে তদারকি করার জন্য আমার ফ্যামিলির সবাই আমার পাশে রয়েছে তাই আমি দূরে থাকলেও তাদেরকে তদারকি করার জন্য আমার বাড়িতে সবাই রয়েছে আমি যে পশু সংক্রান্ত কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হ্যাঁ অনেকবারই হয়েছি একবার হয়েছিল আমার সব সব পোলট্রির কিন্তু যে এ স যে পশু ছিল যতগুলো সবার কিন্তু ওই একই রোগে সবাই আক্রান্ত হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি ই খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম যে যত পোলট্রি ছিল সবার কিন্তু সবাই রোগে আক্রান্ত হয়েছিল তো তারপরে আমি যে তাদেরকে এ ভালোভাবে তাদের চিকিৎসা করা করিয়েছিলাম আমি ভালো ডাক্তারের কা ডাক্তার ডেকে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে ঠিকঠাকভাবে ওষুধ ওষুধ খাওয়ানো হয়েছিল এবং তারপর তাদ তাদের যে থাকার জায়গাটা সেটাকে আমি ভা খুব ভালোভাবে পরিষ্কার করেছিলাম এবং সেখানে আমি বিভিন্ন রকমের জীবাণুনাশক সার দিয়েছিলাম এবং স্প্রেও দিয়েছিলাম এই রকমভাবে আমি সেই ও সমস্যার সম্মু সম্মুখীন থেকে এ আমি উঠে এসেছিলাম